ঠিক আমরা বাংলা ভাষা কত্ত ভালোবাসি আর সঙ্গে ইংলিশ এসে বাংলাটাকে শেষ করে দিল বাং বাংলা ভাষার কত্ত ক্ষমতা আছে কত কবিতা আছে বাংলায় বাংলায় কত গান আছে বাংলা কত শেখার আছে

ইংলিশটা ভালো লাগে না বাংলাটাই ভালো লাগে দোকানে গেলে আগে বাংলাতেই লেখা থাকে তারপর ইংলিশটা লেখা থাকে

ইংলিশ শিখলে বাংলা নিয়ে বাংলা কিছু বলবে না কিছু না নাহ্ নাহ্ হ্যাঁ নাহ্ বাংলা জানতে হবে বাংলাও পড়তে হবে

ইংরিজি একদম ভালো লাগে না বাংলাই ভালো হুম ঠিক আছে